আমার ব্যবসায় আমার পশুদের যত্ন নেয় আমার পশুদের আমার যত্ন নেয় আমি যত্ন নিই আমার বাড়িতে যে আত্মীয় স্বজন বা আমার বাড়িতে যে যারা যারা আছেন আমার শাশুড়ি কিংবা আমার হাজব্যান্ডও নেন পশুদের ইত্যাদি পশুদের খাওয়ানো তাদেরকে ঠিকভাবে দেখাশোনা করা করেই সবাই মিলে করা হয় সকলে মিলে করি তো আমি প্রায় দশ থেকে বারো তেরোটা ছাগল আমি চাষ করি তাদেরকে খাওয়াতে হয় ভালো করে দেখাশোনা করতে হয় তারা হ্যাঁ কেমনভাবে তারা আছে কিরম খাচ্ছে না খাচ্ছে তাদেরকে দেখাশোনা করতে হয় তারা কী করছে তারা কেমনভাবে আছে তাদেরকে দেখাশোনাও করতে হয় এবং তাদের সারাদিন যা হওয়ার হয় রাতে আবার তুলে দেওয়ার সময় তাদেরকে রাতে তাদেরকে তুলে দেওয়ার সময় তাদেরকে ভালোভাবে তুলে দেওয়া হয় বাসা থেকে বাল্ব জ্বালানো হয় তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় পরিষ্কারভাবে রাখা হয় তাদেরকে খাওয়ার জন্য খড়ের কুচি কিংবা ইত্যাদি ইত্যাদি যা খাওয়ায় আর কি সে সেগুলো খাইয়ে থাকি তো খাইয়ে তাদেরকে বাসায় তুলে দিই তারপরে আবার সকালে উঠি উঠে যেমন তাদেরকে প্রতিদিন তাদেরকে প্রতিদিন যেমনভাবে আমরা তাদেরকে প্রতিদিন আমরা যেমনভাবে কী বলবো আমরা পালিত করি বা তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখি তাদেরকে খেয়াল রাখি তো সেইগুলো করা সকালে উঠে আবার তাদের যে জায়গা থাকে সে জায়গায় প্রসাব পায়খানা করা হয় তো সেই জায়গাগুলোকে যদি ইলেকট্রনিক ব্যবস্থা থাকে বাড়িতে মোটরের দ্বারা সেগুলোকে পরিষ্কার করে ফেলি আর যাদের বাড়িতে মোটরে বা ইলেকট্রনের ইলেকট্রনিক ব্যবস্থা নেই তারা ইলেকট্রনিক ব্যবস্থা নেই তারা আবার বালতি করে জল নিয়ে তারা আবার ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নেয় আমরাও সেই করি আমাদের বাড়িতেও ইলেকট্রনিক ব্যবস্থা নেই বালতি করে জল বালতি করে জল নিয়ে ঝাঁটা দিয়ে ঝাঁটিয়ে পরিষ্কার করে দিই ঝাঁটা নিয়ে ঝাঁটিয়ে পরিষ্কার করে দিই তো আবার প্রতিদিন যেমনভাবে তাদেরকে পালিত করা হয় প্রতিদিন তাদের তেমনই আবার প্রতিদিনের মতো খাওয়ান দাওয়ান করানো পরিষ্কার করা ঝাড় দেওয়া হয় তো আমরা মোটমাট আমরা ছাগল পালিত করি আমরা দশ থেকে আমরা বারো তেরোটা ছাগল পালিত করে থাকি তো এই বিষয় নিয়ে কিছু কথা বললাম